কৃষকদের আত্মহত্যা এড়াতে হেল্পলাইনগুলির মধ্যে এখন এক দুটোই চালু হয়েছে যেটা হচ্ছে একশো বাইশ আর এমনি পুলিশের নাম্বার একশো তেও ফোন করে আমরা কৃষকদের আত্মহত্যা এড়াতে পারি আমার এলাকায় কাউন্সেলিং সেন্টার তো আছেই কারণ কৃষকদের আত্মহত্যা বেড়েছে যেহেতু ফসলের উৎপাদন নেই আর এই রকম জলবায়ুর কারণে কৃষকরা তাদের ফসল ফলাতে পারছে না তাদের জীবিকা চলছে না তার জন্যে তারা আত্মহত্যা করছে কৃষকের পরিবারের জন্য এটা অনেকটাই কঠিন ব্যাপার কারণ কৃষক পরিবারে কৃষকই হচ্ছেন তাদের উপার্জনের একমাত্র রাস্তা তিনি যদি আত্মহত্যা করে ফেলেন বা কোনো নিজের এর সমস্যা করে ফেলেন তাহলে সবথেকে বেশি পরিবারই তার সমস্যার সম্মুখীন হয় তাদেরই কষ্ট পেতে হয়